স্টেম হল একটি এমন শিক্ষাব্যবস্থা যার দ্বারা বিজ্ঞানের চারটি শাখা সাধারণ বিজ্ঞান প্রযুক্তবিদ্যা ইঞ্জিনিয়ারিং ও গণিতবিদ্যাকে একত্রিত করা যায় এটি দ্বারা শিক্ষার্থীর জটিল চিন্তাধারা নানা রকম বাস্তব জীবনের সমস্যার সমাধান করা এবং জ্ঞানের বিকাশ ঘটানোর সাহায্য হয় স্টেমের চারটি বিভাগের মধ্যে বিজ্ঞান এবং গণিত হল সব থেকে প্রাচীন তারপরে আস্তে আস্তে প্রযুক্তবিদ্যা মানে প্রযুক্তবিদ্যা এবং ইঞ্জিনিয়ারিং যুক্ত হয় বিজ্ঞানে সাধারণ বিজ্ঞান যেমন আবহাওয়া তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদির শাখাগুলো যুক্ত হয় তাছাড়া গণিতের মধ্যে সাধারণ যোগ বিয়োগ ছাড়াও বড় বড় অঙ্কর কনসেপ্ট যেমন ইন্টিগ্রেশন ক্যালকুলাস হায়ার ম্যাথামেটিক্স এগুলি স্টেমের একটি মূল অংশ